স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতারের সুবিধাগুলি কী কীভাবে তা শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য সাঁতার সত্যিই খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ এটির সমায় আমাদের আমাদের অনেক জন্য হচ্ছে হাত পাকে জড়িয়ে এবং যে ভেসে থাকি এবং এটি শ্বাস নিয়ন্ত্রণে খুব ভালোই সাহায্য করে এবং ও সব থেকে গুরুত্বপূর্ণ আমাদেরকে সাহায্য করে সাঁতার সত্যিই ফিটনেসের জন্য আমাদের খুবই উপকারী জিনিস এবং এটি আমাদের সত্যি খুব উপকারে লাগে এবং এই সাঁতার খুব সত্যি ভালো উপ